হ্যাঁ আমি মনে করি প্রযুক্তি সম্পর্কে শেখা বর্তমান ও ভবিষ্যৎ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শিক্ষার মৌলিক বিষয় হওয়া উচিত সমাজের জন্য কারণ আধুনিক সমাজে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে এটি সম্পর্কে সাধারণ ধারণা থাকা প্রতিটি ব্যক্তির জন্য প্রয়োজনীয় নিচে মানে কয়েকটি আমি কয়েকটি তুলে ধরছি কারণ যেমন বর্তমান ও ভবিষ্যতের বেশিরভাগ কাজ প্রযুক্তির উপর নির্ভরশীল তথ্য প্র্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন বিভিন্ন কর্মক্ষেত্রে প্রচুর পরিবর্তন আনছে যারা প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা রাখবে তারা সহজেই নতুন পেশায় মানিয়ে নিতে পারবে এবং পেশাগত দক্ষতা বাড়াতে পারবে এ কারণে স্কুল পর্যায় থেকে প্রযুক্তির মৌলিক ধারণা দেওয়া হলে শিক্ষার্থীরা কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারেন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা ব্যক্তির সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে যেমন হ্যাঁ দৈনন্দিন জীবনে ইন্টারনেট স্মার্টফোন এবং কম্পিউটারের স ব্যবহার জানলে মানুষ সহজেই বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে যেমন অনলাইন পেমেন্ট তথ্য অনুসন্ধান করা বা প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করা আবার ডিজিটাল স্বাক্ষরতা ও নিরাপত্তা নিরপেক্ষতা যেহেতু আমরা ডিজিটাল যুগে বাস করছি তাই সাইবার নিরাপত্তা অনলাইন তথ্যের গোপনীয়তা এবং ডেটা ব্যবস্থাপনা সম্পর্কেই সচেনতা থাকা অত্যন্ত জরুরি অনেকেই না বুঝে অনলাইনে বিপদের সম্মুখীন হন যা প্রযুক্তি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলেই এড়ানো সম্ভব প্রযুক্তির মৌলিক সাধারণত থাকা মানুষকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ রাখায় সহায়ক হবে অতএব প্রযুক্তি শিক্ষাকে একটি মৌলিক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি উন্নত দক্ষ এবং আত্মবিশ্বাসী সমাজে রূপান্তরিত করতে পারব এই আর কি